হ্যাঁ ম্যাম আপনি বি মার্কেট থেকে বলছেন বলছি যে বলছি যে আমাদের ঈদের জন্য তো দোকান থেকে কিছু জামাকাপড় কেনাকাটা করবো তো কীরকম দামের বা কীরকম জিনিস আছে একটুখানি বলবেন কী কী পাওয়া যাবে আমি ছেলে ছেলেদেরও নেব মেয়েদের নেব আমার যত আত্মীয়স্বজন আছে সবারই জন্য নেব শাড়ি নেব চুড়িদার নেব অনেক কিছুই কেনাকাটা করব তা কীরকম কী কীরকম দাম পড়বে ম্যাডাম শাড়িগুলো আচ্ছা মোটামুটি একটু কম করে করলে আমি ওই দেড় হাজারের মধ্যে শাড়ি নেব পাওয়া যাবে আচ্ছা ইয়ে মেয়েদের লেহেঙ্গা নেব লেহেঙ্গা পাওয়া যাবে লেহেঙ্গা মোটামুটি কীরকম দাম আছে না না আমি বেশি দামের নেব না মোটামুটি দেড় দুহাজার টাকার মধ্যে দামের নেব হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে যেতে হবে সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে আপনার ওখানে রুবি মার্কেটে যেতে হবে তাই তো আচ্ছা বলছি ওখানে এমনি যেরকমভাবে দামের জিনিস নেব সেরকম দামের জিনিস পাওয়া যাবে তো আপনার কাছে কী কী আছে বলুন একটু বলছি কী কী জামা কী কী শাড়ি সেরকমভাবে একটু বলুন আচ্ছা আচ্ছা তাহলে আপনার দোকান আমাকে যেতে হবে তাই তো ঠিক আছে তাহলে দু একদিনের মধ্যে আমাদের পরবও তো এগিয়ে চলে এসেছে তাহলে দু একদিনের মধ্যে আপনার দোকানে তাহলে যাচ্ছি গিয়ে দোকানে গিয়ে আপনি সামনাসামনি গিয়ে মালপত্র দেখে কিনে নিয়ে আসব

আমি গেলে দু একদিনের মধ্যেই যাব তাহলে আপনার দোকানে গিয়ে আপনার সঙ্গে তখন দেখা করব আমি আমি আমি থেকে বলছি ঠিক আছে তাহলে